আমি আমার ছেলে বা ভাইকে উচ্চশিক্ষাতে সম্পন্ন করতে চাই কারণ শিক্ষাই এমন একটা জিনিস শিক্ষায়ণ মানুষের মধ্যে চেতনা আনে শিক্ষা মানুষকে ভদ্রতা শেখায় নম্রতা শেখায় শিক্ষা মানুষকে যেমন আর্থিক দিক দিয়ে সাহায্য করে থাকে তার পাশাপাশি প্রথমত শিক্ষা মানুষকে নম্রতা শেখায় যা একজন মানুষের সাথে কীভাবে সে ব্যবহার করবে একজন মানুষের সাথে কীভাবে আচরণ করা উচিত তা সে শিক্ষা থেকেই শেখে এছাড়া শিক্ষা থেকেই মানুষ অবশ্যই চাকরির জন্য এখন বেশিরভাগ শিক্ষার দিকে ঝোঁক কিন্তু শিক্ষা যে শুধুমাত্র চাকরির জন্যই প্রয়োজন তা নয় শিক্ষা থেকে মানুষ জাগ্রত হয় সমাজের অন্যান্য কাজে অবশ্যই শিক্ষা প্রয়োজন